কলকা চন্দ্রকোনা থেকে কলকাতা যাওয়ার পথে আমি একটা গাড়ি বুক করেছিলাম সেখানে দেখছিলাম যে গাড়িটা খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন কোভিডের সময় কিন্তু ড্রাইভারকে বারবারই বলছিলাম যে মাস্ক পরতে কিন্তু ড্রাইভার যতবার বলছি ততবারই মাস্ক পরছে নচেৎ ড্রাইভার সব খুলে দিচ্ছে কোনো ড্রইভার কোনো গাড়িতে কোনো স্যানিটাইজার করা ছিল না গাড়ির নীচে যেমনি ধুলো ছিল ময়লা ছিল প্যাকেট ছিল বিভিন্ন খাবারে এতে আমার খুব খারাপ লেগেছে